হ্যালো দাদা বলছিলাম কী আমি এক্ষুনি খাওয়ার একটা অর্ডার করেছি তো আমি জলটা না ভুলে গেছি তো একটু জলটা একটু লিখে নেবেন হ্যাঁ দুটো জল তো বলছি আর একবার কি বলে দেব না আপনার মনে আছে যে আমি কী খাবার অর্ডার করেছি আচ্ছা বলে দেব আচ্ছা বলছিলাম কী ওই দুটো বিরিয়ানি আর দুটো মাটন বিরিয়ানি দুটো কষা মাংস চিকেন হ্যাঁ ঠিক আছে আর না আর কিছু তো না তো এক্ষুনি হ্যাঁ একটুখানি তাড়াতাড়ি পারলে পাঠিয়ে দেবেন আমার খুব আর্জেন্ট আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুম